হ্যাঁ আমাদের বাড়িতে পোষা প্রাণী আছে ছাগল আছে এবং গরুও আছে কোনো কিছু বাড়িতে অর্থনৈতিক অসুবিধা হলে তাহলে আমরা ছাগল বিক্রি করে সে অসুবিধা দূর করতে পারি এবং বাড়িতে গরু থাকার জন্য আমাদের বাড়িতে যে গরু দুধ দেয় তার জন্য বাইরে থেকে দুধ কেনার দরকার হয় না ওই গরুর দুধেই আমাদের বাড়ির লোক অনেকেই খায় এবং বাড়িতে আর অন্য কোনো জায়গা থেকে আমরা দুধ নিই না কোনো অসুবিধা হলে গরুও আমরা বাইরে বিক্রি করতে পারবো তারপর সেখান থেকে কিছু টাকা পাওয়া যাবে